নিজের কাজের জায়গাতে যদি কখনও ঝামেলা হয় তাহলে সবসময় উচিত আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করা কারণ বিপদের সময় বা কঠিন পরিস্থিতিতে আমরা যদি মাথা গরম করে ফেলি তাহলে কোনো কাজই সফল হবে না উলটে সেই কাজটাতে আরও ক্ষতি হবে তাই সবসময় আমাদের মাথা ঠান্ডা রাখা উচিত কিছু দিন আগে আমি একটা ছোট্টো স্কুলে কাজ পেয়েছি তো সেই কাজটাতে আমি করছিলাম তো সেখানেই হঠাৎ করে এক দিন একজন বাচ্চা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল সবাই তাকে সঙ্গে সঙ্গে তুলে জল দিয়ে জ্ঞান ফেরায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে জ্ঞান ফেরানো হয় এবং তার বাড়িতে খবর পাঠানো হয় তার বাড়ি থেকে তার মা বাবা ও তার অন্যান্য আপনজনেরা আসছিল তাকে আনতে তো তারা এসে কীভাবে কী হয়েছে কিছু না জানতে চেয়ে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরকে দোষী করতে থাকেন তারা এটা বলতে থাকেন যে হয়তো কোনোভাবে তার বাচ্চাকে মারা হয়েছিল সেই জন্য সে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে বা দুজন বাচ্চায় হয়তো মারধর করতে করতে পড়ে গিয়েছে আমরা কোনো শিক্ষক শিক্ষিকারা সেটা খেয়াল করিনি তাই আমাদের ওপর দোষারোপ চাপাতে থাকেন পরে তো ওনাকে অনেকভাবে বোঝানো হয় বোঝানোর পরেও উনি কোনো কথা শুনতে চাইছিলেন না তারপর আমার হঠাৎ করে মনে পড়ে যে আমাদের স্কুলে প্রত্যেকটা বারান্দা থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তাই তা ওনাকে বলা হয় চলুন তাহলে আপনাকে এই ফুটেজ দেখানো হবে আপনি তাহলে বিশ্বাস করবেন সেই কথামতো ওনাকে দেখানো হয় উনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিজের ভুল বুঝতে পারেন নিজের ভুল বুঝতে পেরে উনি সবার কাছে ক্ষমা চাইলেন তাই সমস্ত পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কোনোভাবেই আমাদের মাথা গরম করা চলবে না সেই পরিস্থিতিতে যদি অন্যান্য শিক্ষকরা মাথা গরম করতেন তাহলে আরও ঝামেলা বাড়ত কোনো সঠিক সিদ্ধান্তে আসা যেত না এবং ওনার যে ভুলটা উনি সেটা বুঝতে পারতেন না তাই সমস্ত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আমাদের সকলকে কাজ করা উচিত